আমাদের ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীতে আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা আমি যদি চলচ্চিত্রের কথা বলি তো আমি বাংলা চলচ্চিত্র দেখতেই বেশি পছন্দ করি কারণ এখন বাংলা চলচ্চিত্র অনেক উন্নত মানের বিশেষ করে যেগুলো আর্ট ফিল্ম যেটাকে আর্ট ফিল্ম বলা হয় তো সেই ক্ষেত্রে যে আর্ট ফিল্ম বা যেগুলো আমাদের গোয়েন্দা যে চলচ্চিত্রগুলো থাকে সেগুলো খুবই উন্নত মানের এবং এগুলো থেকে অনেক কিছু শেখার থাকে তো আমি সেই জন্য বাংলা চলচ্চিত্র দেখতেই বেশি ভালোবাসি এবং সঙ্গীত সঙ্গীত আমার সব ধরণের সঙ্গীতই ভালো লাগে তো আমি যেহেতু বাংলা চলচিৎ চলচ্চিত্র বেশি দেখি এবং আমি বাংলা ভাষাভাষী মানুষ তো বাংলা সঙ্গীতকেই বেশি গুরুত্ব দিই সেই ক্ষেত্রে আমার বাংলা সঙ্গীতের মধ্যে পছন্দের হলো রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এবং যেগুলো লোকসঙ্গীত বলা হয় বা লোকগান বলা হয় সে লোকগানের ওপরই আমি বেশি গুরুত্ব দিই এবং আমার শুনতেও বেশি ভালো লাগে তো আমার প্রিয় সেই ক্ষেত্রে আমার প্রিয় গায়ক হলেন মানে বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে বা প্রিয় গায়ক হলেন আমার কুমার শানু এছাড়াও আছেন কিশোর কুমার এবং বাঙালি গায়কের তো কোনো কথাই হবে না কারণ বাঙালি গানের দিক থেকে বাঙালি অভিনয়ের দিক থেকে অনেক অনেক অনেক এগিয়ে তো এবং সেই জায়গা থেকে আমাদের ভারতে এবং আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাজ করছে মিঠুন চক্রবর্তী সেই জায়গা থেকে মিঠুন চক্রবর্তীকে বা মিঠুন যাকে দাদা বলা হয় তো ওনার অভি অভিনয় এবং ওনার সিনেমা আমার খুবই খুবই পছন্দের